ডুডল করা বলতে যখন আপনি একঘেয়ে বসে থাকেন যখন যখন আপনাকে কিছু ভালো লাগে না একঘেয়ে বসে থাকতে থাকতে যখন আপনি কিছু আঁক আঁকতে লাগেন তো ডুডল আঁকতে বা নকশা করতে লাগেন তো তাকে ডুডল বলে আর ডুডল তো আমার আমি তো প্রায়ই করি কারণ আমার খুব মুড সুইং হয় তো আমার যখন মুড সুইং হয় তখন আমি কী করি আমি যেহেতু ড্রয়িং করতে বা আঁকতে ভালোবাসি সেই জন্য যখন আমার মন খারাপ হয় আমার যখন কিচ্ছু ভালো লাগে না যখন কেউ যদি হয়তো বকে তখন মুড সুইং হয় তো বেশিরভাগ আমি কী করি ওই আন যখন যেটা ইচ্ছা হয় আমি সো আঁকতে লাগি কোনো কিছু নকশাও করতে লাগি তো এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো আমাকে খুব ভালো লাগে কারণ একটা জিনিস যে আমার যখন মুড সুইং হয় তো সেই জিনিসটা আমাকে আমার মুডটা ঠিক করার জন্য ও কাজে লাগে তো ড্রয়িং আমার শুধু প্যাশন না ড্রয়িং ছবি আঁকা আমার একটা নিজের স্বার্থবোধ যা আমার আমাকে আমার লাইফ এগিয়ে নিত নিয়ে যেতে খুব সাহায্য করে ড্রয়িং এমন একটা জিনিস মানে ড্রয়িং ছাড়া আমি চলতেও পারি না আমি অসো অনেক কিছুর ছবি আঁকি যখন যেটার মন হয় হয়তো বসে আছি একটা কোনো জিনিস দেখলাম একটা কোনো গাছ দেখলাম বা একটা কোনো মেয়ে দেখলাম বা একটা কোনো বাড়ি দেখলাম এরকমই যখন একঘেয়েমি হয়ে যায় একঘেয়েমি লাগে কোনো কিছু তখন আমি বসে বসে ওইরকম ড্রয়িংটা করতে লাগি তো এগুলোই এরগুলোই আমার অভিজ্ঞতা তো খুব ভালো হয় এই অভিজ্ঞতা যখন করি